আমার সঙ্গে থাকা আমার দ্বিতীয় পণ্যটি হলো আমার একটি কলম এবং এই কলমটি আমাকে আগে অনেক সাহায্য করে থাকলেও হঠাৎ করে একদিন এটি নিয়ে আমি যখন একটি ফর্ম ফিল আপ করতে গিয়েছিলাম তখন ফর্ম ফিল আপ করতে করতে হঠাৎ করে পেনটির কালি শেষ হয়ে যায় এর ফলে আমি খুবই সমস্যার সম্মুখীন হই এবং আমার কাছে কোনও আলাদা অন্য কলম না থাকায় আমি সেই দিন খুবই ভোগান্তির মধ্যে পড়েছিলাম এবং এই কলমটির হঠাৎ করে কালি শেষ হয়ে যাওয়ায় আমি খুবই অসন্তুষ্ট হয়েছি কারণ আমি কলমটি বেশি দিন ব্যবহারও করিনি মাত্র কিছু দিন ব্যবহার করেছিলাম এবং এত তাড়াতাড়ি কালি শেষ হবার কথা ছিল না তাও কালি শেষ হয়ে যায় কলমটির হঠাৎ করে এই জন্য আমি খুবই অসন্তুষ্ট হয়েছি এবং আশা করি অপর কোনও ব্যক্তির সাথে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে এবং সেই জন্য আমি তা চাইবো যে আমার সাথে যেটা হয়েছে অন্য কারোর সাথে না হয়